হ্যাঁ এর আগেও আমি পুরীতে ঘুরতে গিয়েছিলাম কিন্তু এবারে পুরীতে ঘুরতে গিয়ে আমরা খুব মজা করেছিলাম সেই দিনটা আমার সব সময়ের জন্য মনে থাকবে এবারে আমরা পুরীতে ঘুরতে গিয়ে সেখানে গিয়ে রান্না করে নিজেরা খেয়েছি তার সাতে সাতে আমরা রোজ সন্ধেবেলা নাচ গান করতাম পুরোপুরি একটা পিকনিকের মতো করেছিলাম এর আগে কোনো দিন ঘুরতে গিয়ে এই রকম আনন্দ আমরা পাই নি এবারে আমরা পাড়ার সবাই মিলে গিয়েছিলাম সেখানে গিয়ে নিজেরাই রান্না করে খেয়েছি নিজেরাই বাজার হাট করেছি নিজেরাই সন্দেবেলা পোগ্রাম করেছি কেউ নাচ করেছে কেউ গান করেছে কেউ আবৃত্তি বলেছে এই যে মজাটা বা আনন্দটা আমরা করেছি সবাই মিলে এটা কোনো দিনই ভোলা যাবে না তো এর জন্য আমার মনে হচ্ছে এর পরে আবারও যখন ঘুরতে যাবো সেটা আবারও করবো করার চেষ্টা করবো